আমার বাড়ির উঠোনে একটু ফাঁকা জায়গা আছে সেখানে আমি একটা বাগান তৈরি করেছি প্রথমে ছোটো ছোটো কিছু চারাগাছ এনে লাগিয়ে রেখেছিলাম রোজ টুলু পাম্পে করে ওই গাছের গোড়ায় জল দিয়ে মাঝে মধ্যে নানারকম কীটনাশক ওষুধ স্প্রে করে ও পর্যাপ্ত পরিমাণে সারও জোগান দিই জৈব সার তার পরে ধীরে ধীরে গাছ বড় হয় এবং ওই গাছের ফাঁকে ফাঁকে ফুলের বাগান তৈরি করেছি ফুল শীতকাল হলে বাগান খুব সুন্দর দেখায় শীতে যত রকমে ফুল আছে শীত ও বসন্তে বাগানে খুব সুন্দর দেখায় যত ফুল ফুটে সকলেই যেন দেখতে আসে কত রকমের ফুল জবা ফুল গাঁদা ফুল অপরাজিতা ডালিয়া রজনীগন্ধা গোলাপ কত রকম ফুল আমি আমার বাড়ির উঠোনে লাগিয়ে রেখেছি আবার একটা গর্ত করে তাতে জল দিয়ে তাতে গোলাপ পদ্ম ফুলও লাগিয়ে রেখেছি যাতে অনেক দেবদেবীর পুজোয় কাজে লাগে গোলাপ তো আছেই গোলাপ সৌন্দর্য বৃদ্ধি করে

পদ্ম দেবদেবীর পায়ে পুজোর জন্য লাগে আমার বাগানে যেই আসুক না কেন এই সৌন্দর্য সকলেই যেন দেখে দিশেহারা হয়ে যায় কী কীভাবে তৈরি করলে এত সুন্দর বাগান আমি রোজ সকাল বিকেল বাগানের পরিচর্যা করি তারপর অফিসে যাই আমি জানি গাছ আমাদের প্রাণ গাছ আমাদের জীবন একটি গাছ একটি প্রাণ তাই গাছকে বাচ্চার মতো স্নেহ করে আমি তৈরি করেছি এবং তাদের দেখ যখন বসন্তে গাছে কচি পাতা জন্মায় দেখে মনে হয় শুধু বাগানের দিকেই তাকিয়ে থাকি এত ভালো লাগে সেদিক মনোরম যেন বলাই যায় না